হ্যাঁ কেন ঠিকঠাক হবে না কেন ঠিকঠাক হবে না একটা এক জায়গায় ধরো নামানো হয় সেই জায়গায় যদি সবাই নেমে যদি বাথরুম না করে যদি বারবার যদি সবাইকে বাথরুম এক জায়গায় না অন্য জায়গায় পায় তাহলে কি বাসটাকে সব জায়গায় থামানো কি সম্ভব আর সব জায়গায় যদি বাসটা থামাতে হয় তাহলে তো সেইখানে পৌঁছাতেই তো অনেকটাই লেট হয়ে যাব লেট হয়ে যাওয়া মানেই তো অনেটা মানে গ আমাদের সাই সম্ভব নয় সব জায়গায় থামানো আমাদের একটা মেন মেন জায়গায় থামাতে হয় যেখানে মানে থামানোর মতো জায়গা বা বাথরুম করার মতন জায়গা বা হোটেল খাওয়ার মতন জায়গা সব জায়গায় দাঁড় করিয়ে তার সবাইকে প্যাসেঞ্জারকে নামিয়ে তো আর খাওয়ানোর সম্ভব না বাথরুম করানো সম্ভব না তা সবাইকে একটু আমাদেরকে একটু সাহায্য করা দরকার আপনারা যদি আমাদের সাহায্য না করেন একটুখণে নিজেদের ধৈর্য সহ্য চেপে রেখে তাহলে কিন্তু সব সব সময় কি এক জায়গায় দাঁড়ানো কি সম্ভব সব জায়গায় কি দাঁড়ানো কি সম্ভব হবে ড্রাইভার আমি তো আমার মতন চালাই আমার মতন আমি বাসটা চালাই আমা গাড়িটা তো একচুয়ালি আমার না আমাকে তো ড্রাইভার হিসেবে গেছে আমাকে যা বলবে যিনি মালিক গাড়ির মালিক আমাকে যেমন বল আমি তো সেই সেখানে সেখানে থামবো কারণ সেইখানে তো আমাদের পৌঁছাতে হবে কাজেই তো দুটো লোক খারাপ কথা বলছে কিন্তু আর সবাই তো বলবেন আচ্ছা ঠিক আছে রাখছি